ভারতের অনেকগুলো স্থানই আছে যেগুলো আমি বাইকে করে গিয়েছি যদি বলতে হয় তাহলে বলতে হয় যে বাঁকুড়া তারপর গেছি পুরুলিয়া মানে আমি একটু পাহাড় প্রেমী মানুষ সেই জন্য আমি বাইক নিয়ে একবার বাঁকুড়ায় গিয়েছিলাম ওইখানে বাঁকুড়ার যে শুশুনিয়া পাহাড় আছে এবং শুশুনিয়া পাহাড়ে একটা ঝর্ণা আছে সেই ঝর্ণাটা ওখান থেকে পাহাড় বেয়ে নেমে আসে এখনও পর্যন্ত জানা যায়নি যে ওই ঝর্ণার জল কোথা থেকে আসছে তো আমি ওখানে গিয়েছিলাম আবার একবার পুরুলিয়া গেছিলাম মানে অযোধ্যা পাহাড় অযোধ্যা পাহাড়ে গিয়েছিলাম আমরা বইয়ে পড়েছি শুশুনিয়া পাহাড় অযোধ্যা পাহাড় মামাভাগ্নে পাহাড় এগুলো পড়েই থাকি তো আমি এইসব পাহাড়গুলো দেখেছিলাম আর বাঁকুড়া যখন গিয়েছিলাম তখন আমি মুকুটমণিপুর হয়ে গেছিলাম ওখানে যে হ্রদটা দেখেছি তারপরে তাছাড়াও বাঁকুড়া যেবারে গেছিলাম সেবারে গিয়ে আমি ট্রি হাউস দেখেছিলাম সেই তখন অনেক ছোট ছিলাম আমি বাইক নিয়েই গেছিলাম কিন্তু ট্রি হাউস দেখেছিলাম সেখানে এছাড়াও আরও গেছি মাইথন ড্যাম গেছি ঝাড়খণ্ডের যে মাইথন ড্যাম সেটাও গিয়েছিলাম আমি এই জাগাগুলোয় কেউ যদি কোথাও ঘুরতে যেতে চায় এগুলোই বলবো যেতে তাকে কারণ এই জায়গাগুলো থেকে তারা কিছু শিক্ষা অর্জন করতে পারে যেমন মাইথনে এগুলো সবই আমরা বইয়েতে পড়েছি এবং এগুলো সম্পর্কে কিছু জানতে পারবো আর আমি যেহেতু পাহাড় প্রিয় মানুষ তাই সেই জন্য আমি বাঁকুড়াও গেছিলাম তারপর অযোধ্যা গিয়েছিলাম আর আমার ওই ঝর্ণা দেখতেও ভালো লাগে সেই জন্য মাইথন ড্যামও একবার গেছিলাম